আমরা বাঙালি বাঙালি খাবার আমরা সত্যিই পছন্দ করি তবে তার মধ্যে কিছু কিছু আমরা এখন আধুনিক হয়ে গেছি তো একটু বিদেশি খাবারও ভালোবাসি তথাপিও আমরা বাংলা খাবারটাকেই খুব পছন্দ করি বাংলা খাবার যেমন শাক ডাল ভাত মাছ এগুলো তো আমরা রান্না করি বা নিজেরা করে খাই বা দুজন লোক আসলে খাওয়াই এবং তার সাথে আমরা আমাদের মায়েরা অনেক দিন আগে যেটা ভাজে বড়া যেটা বলতো সেটাও করা হয় আমরাও এখনও করি এগুলো সেগুলো আমরা একটু মডিফাই করা একটু সুন্দর করে করি এখন নানারকম মশলা ব্যবহার করি আগে আমাদের মায়েরা শুধু সেখানে হলুদ লবণ জিরে এগুলো দিয়েই রান্না করত হয় এখন আমরা নানান রকম মশলা দোকানে কিনতে পাই মোবাইল থেকে আমরা সার্চ করে বের করি এগুলো করে আমরা রান্না ভান্না চাই তার মধ্যে কতগুলো রান্না আছে যেমন ভাত তো আমরা করি মাছ আছে মাংস আছে ভেজ ডাল আছে বেগুন আছে সুক্তো আছে কাঁচাাকলার কোফ্তা চিংড়ির মালাইকারি পটল চিংড়ি ইলিশ ভাপা আলু পোস্ত ঝিঙে পোস্ত কাতল কালিয়া পাঁঠার মাংস ডিমের কারি আবার ডিমের ঝোলও করে থাকি ডিমের কারিটা করেই তাতে ডিমের ঝোলও আমরা করি তারপরে নান আছে পকোড়া আছে আলু ভাজা আছে পটল ভাজা আছে পটল প্রোস্ত তো বলেইছি মোচা ঘণ্ট চাটনি আমরা মোচা দিয়ে দুটো তিনটে আইটেম করতে পারি শুধু ঘণ্ট না সেটা দিয়ে আমরা অনেকভাবে তিনটে চারটে আইটেমও আমি আমরা করি বাঙালিরা বাঙালি খাবার সবাই পছন্দ করে চাটনি চাটনি আমরা নানান রকম করে করি প্লাস্টিক চাটনি যেটা আমরা পেঁপে দিয়ে করে থাকি সেখানে আর কিছু আনারসের থাকে কিছু টক দই থাকে তারপরে তেঁতুল দিয়ে আমরা টকটা বানাই এসব ত ট্যাংরা ট্যাংরা চচ্চরি ছোটো মাছের একটা চচ্চরি করি ছোলার ডাল করি ঢোকার ডালনা করি আমরা এরকম অনেক কিছু করি তার মধ্যে আমরা যেমন শাক করি শাকেরও একটা গুণাগুণ আছে যেমন আমরা চোদ্দ শাক খাই সেটা কবে কালী পুজোর আগে যে চতুর্দশীটা হয় তখন আমরা সেই শাকটা খেয়ে থাকি চোদ্দ রকম শাক আমরা একসাথে করে রান্না করি রান্না করে আমরা খাই এই হচ্ছে বাঙালি বাঙালির খানা বাঙালির খাওয়া তারপরে বাঙালির আরও কিছু রয়েছে যেমন আমরা যে কলা গাছ থেকে যে কলার ভিতরে যে ইয়েটা পাওয়া যায় অংশটা পাওয়া যায় সেটা থেকেও আমরা বাঙালিরা খাবার খাই সেটাকে ভেজে বা অন্যভাবে রান্না করেও আমরা খাই এরকম তারপরে আছে আমরা যে কে মিষ্টি আলু বলি আলু একরকম মিষ্টি আলুটা হচ্ছে নিচে নিচে হয় দুটোই নিচে হয় গোল আলুটাও নিচে হয় মিষ্টি আলুটাও নিচে সেটা আমরা সেদ্ধ করে খাই সেটা আমরা পিঠে বানিয়ে খাই সেটা আমরা নানান রকম আইটেম তৈরি করে খাই রসগোল্লা রস বড়া দিয়ে এইগুলো করে খাই এই এই সব তারপরে আছে তারপরে আরও আছে আমরা মটর শাক যেমনি শাকের আইটেম এটা মটর শাক সেটা মটর শাকের আমরা একটা দুটো তিনটে আইটেম করি একটা ঝোল করি পাট গাছের যে পাট শাক হয় সেটা দিয়ে আমরা বড়া করে খাই শাকের ঝোল করি তারপরে আমাদের এরকম কাঁঠাল আছে কাঁঠাল কাঁঠাল দিয়ে একটু সবজি করি কাঁঠাল সেটা কাঁঠালের অনেক সময় চিংড়ি মাছ দিয়েও কর আম নিরামিষ আইটেমও করি ডালের বড়া টড়া এই তো আমাদের বাঙালি খাবার এরকম আমরা প্রচুর রান্না আমরা করতে পারি প্রচুর রান্না আমরা খেতে পারি প্রচুর খাওয়া দাওয়া করি আমরা লোকজন নিমন্ত্রন্ন করলে পরে এসব রান্নাই আমরা করি আমরা বাঙালি খাওয়া পছন্দ করি বিদেশি খাওয়াও টু টুকটাক হয় এখন আর আমাদের ছেলেমেয়েরা যারা রয়েছে তারা তো আমাদের একটু এজটা বেশি তারা তো এই সব এত পছন্দ করে তারা আনুষাঙ্গিক খাবারগুলোই তারা বেশি পছন্দ করে সেই ফ্রায়েড রাইস তারপরে বিরিয়ানি চিলি চিকেন এই এইসব তার মধ্যে আমরা কিন্তু সেগুলো অতটা পছন্দ করি না আমরা এইসব খাবারগুলোই পছন্দ করি যেমন ছোটো মাছ দিয়ে আমরা একটা ট ছোটো টক বলে সেটাকে বাঙালি খাবার একদম টক মাছের টক সেটা আমরা কি দিয়ে করি সেখানে হচ্ছে টমেটো দিই রাঁধুনি বাটা দিই পেঁয়াজ দিই এসব দিয়ে মাছের টক করি সেটা খুব সুস্বাদু সেটা এখনকার জেনারেশনেরাও খাবে বয়স্করাও খাবার আমরা তো খেতে পছন্দই করি এই তো হচ্ছে আমাদের বাঙালি খাবার আরও প্রচুর খাবার রয়েছে তাদের মধ্যে আমরা পড়ে যাই পড়ে যাই যেমন নান পকোড়া আলো এইসব তো এখনের খাবার আমাদের মায়েরাও সেগুলো বেশি রান্না করতো না আমরা এখন শিখেছি আমরা এগুলো আগে পাইনি চচ্চড়ি সজনা চচ্চড়ি সজনার ডাটা দিয়ে একটা নিরামিষ খাবার এগুলো তারপরে আমাদের যে চৈত্র সংক্রান্তি হয় তার আগে একটা সবজি করা হয় সেদিন সে এক একজনের এক একটা নিয়ম থাকে পাঁচ সাত তরকারি দিয়ে একটা করে আবার কিছু কিছু লোকের আছে পাঁচন করে সেখানে পাচনের আগে সিম সিম আছে সিমের যে ভিতরের যে অংশটা থাকে গোটাগুলো বিচিগুলো রয়েছে সেগুলো দিয়ে বাদাম দিয়ে তা নানান সবজি দিয়ে সজনা দিয়ে একটা তরকারি করা হয় সেটার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিমের সিমের যে ভেতরে বিচিটা সেটাই সেটা দিয়ে এটা হচ্ছে একটা পাঁচন এই তো আমাদের খাবার